হ্যালো হ্যাঁ আপনি কি বানসাল স্টুডিও থেকে বলছেন আমি এই থেকেই বলছি লোকালে তো আমার না আর্জেন্টলি এক ঘন্টার মধ্যে জরুরি কিছু ফটো দরকার পাসপোর্ট সাইজের আপনি কি বানিয়ে দিতে পারবেন এক ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি আমি তো আগে যাবো কিন্তু আমার বোনেরও বার করানো আছে কিন্তু আমার বোন কিছু দরকারের জন্য ও তো এখানে নেই তো সেটার কিছু হতে পারে কি আচ্ছা ঠিক আছে খুঁজে দেখছি আমি ফটোটা খুঁজে পেলে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার দোকানে আসছি আচ্ছা কত কপি করে লাগবে পয়সা হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার সময়টা একটু কম দিতে পারবো কারণ কি আমার তো খুব দরকার আছে না সেটাই আর কি এক ঘন্টার মধ্যে দিলে আমার বোন আমার আমার মা বাবার আর ভাইয়েরও লাগবে পাসপোর্ট সাইজ ফটো তো তার জেন্য আপনি যদি একটু আমার এটা বলতে পারতেন তাহলে একটু ভালো হতো হুম আচ্ছা ঠিক আছে আমি আমি আমার মা বাবাকে ভাইকে নিয়ে যাচ্ছি আমার বোনের ফটো একটা আছে পাসপোর্ট সাইজের ফটো ওটা নিয়ে গেলে হবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে না না আমার কোনো অসুবিধা হবে না আমার বোনের ফটোটা আরকি অনেকদিনের একটু পুরানো ওটা একটু এডিট করতে হবে করে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটু আর একটু পরেই ঢুকছি আপনার দোকানে